হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি তো নিতিন বাবু কি হ্যাঁ আমি আমাদের তো যে সব চাষবাস নিয়ে কথা হয় মানে সার প্রয়োগ করা হয় চাষের তো আমি একটু আলু চাষে এবছর নতুন কিছু সার প্রয়োগ করতে চাই নতুন সার আপনার ইয়েতে কী আছে

হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম আচ্ছা আমি যেটা বলছি আমার মানে আলু জমির মাটিটা হচ্ছে এঁটেল মাটি ওর পক্ষে কি ওই জৈব সারটা খুব উপকার হবে হ্যাঁ বলুন আমি আমি ধরুন তিন বিঘের মতন আলু চাষ করি তিন বিঘে আমার এঁটেল মাটি হুম হুম আচ্ছা হ্যাঁ সে তো খুব উপকার হয় চাষিরাও জানলো সবকিছু এবং সারটা প্রয়োগও করতে পারবে তাহলে আপনার সঙ্গে আপনার সঙ্গে আমি বলছি আপনার সঙ্গে ডায়রেক্ট কবে যোগাযোগ করতে পারবো আচ্ছা আচ্ছা আচ্ছা আর জৈব সারটা যদি মাটিতে দিই ওর সঙ্গে রাসায়নিক সার আর কী কী দিতে হবে দিলে ভালো হবে

হুম হুম হুম হুম আমি আর একটা কথা জানছি ধরুন জৈব সারটা দিলাম আমার বিঘে মানে দুই কাটা পিছু ছ কিলো ওইটা জৈব সার দিলে আমি পরিমাণটা তাহলে পাঁচ কিলো চার কিলো পাঁচ কিলো দিলেই হবে হ্যাঁ তাই আমি ওইটাই জানতে চাইছিলাম তাহলে আমি মোটামুটি এক সপ্তাহের মধ্যে ডেট করি আচ্ছা

আমাদের টাইম বলতে কি সন্ধ্যার টাইম হলে খুব ভালো হয় সন্ধ্যাবেলা

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ